সাধারণত সর্দি নিরাময়ের জন্য আমাদের গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া জিনিস আমরা ব্যবহার করি যেমন ধন্বন্তরি গাছের পাতা সেই পাতা চায়ের সঙ্গে খেলে ঠান্ডা অনেক কমে যায় তাছাড়াও তেজপাতা বা তুলসী পাতা তার সঙ্গে হয়তো লবঙ্গ দারুচিনি এলাচ এই সব মিশিয়ে ভালো করে ফুটিয়ে সেই ফোটানো জলটা যদি খাওয়া হয় সেটা খুব উপকার লাগে এবং সর্দিতেও খুব ভালো কাজ দেয় তাছাড়াও বাসক পাতা বাসক পাতাকে ভালো করে তুলে এনে জলে ধুয়ে সেই পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সেটা পুরো লাল কালার হয়ে যায় মানে লাল রঙের সেই রঙটা যেন দেখে মনে হয় যে সিরাপের মতো দেখতে হয়ে যায় সেটা একটু একটু করে যদি প্রতিদিন খাওয়া যায় সেটাও সর্দিতে খুব কাজে লাগে এছাড়াও মধুও আমরা ব্যবহার করি মৌচাকে যে মধু হয় তাও ব্যবহার করি এই রকম আমাদের গ্রামে কিছু জনপ্রিয় ঘরোয়া টোটকা আছে